হ্যাঁ আমি অনেকবারই লাইব্রেরিতে গেছি প্রায়শই আমি লাইব্রেরিতে গিয়ে থাকি আমার বাড়িতে ব্যক্তিগত লাইব্রেরি নেই কিন্তু আমার বাড়িতে বিভিন্ন রকমের গল্পের বই কবিতার বই উপন্যাস ছড়া প্রভৃতি কিন্তু রয়েছে তো এটা আর লাইব্রেরির থেকে কোনো কম না একটা কোনো মানুষ বা ব্যক্তি যদি আমার বাড়িতে আসে সে কিন্তু বিভিন্ন ধরনের বই আমার বাড়ি থেকে পেয়ে যাবে হতে পারে যে অনেক সংখ্যয় নেই কিন্তু আমার কাছে আমার প্রিয় যে বইগুলো গল্পের বই উপন্যাস ওই বইগুলো কিন্তু আমার বাড়িতে আমি রেখেছি এছাড়া যেহেতু লাইব্রেরি আমার কাছে খুবই প্রিয় একটা জায়গা যেহেতু আমি বই পড়তে খুবই ভালোবাসি তাই আমার কাছে একটা লাইব্রেরি মন্দিরের মতো তো আমার মনের মধ্যে আমার স্বপ্নের লাইব্রেরি যেটা আমার সম্মন্ধে আমার কিছু আলাদা ধরনের ধারণা রয়েছে যেমন আমার স্বপ্নের লাইব্রেরিতে আমার মনে হয় সারি সারি সারি করে অনেক ধরনের গল্পের বই উপন্যাসের বই মজার মজার গল্প রবীন্দ্রনাথের উপন্যাস কাজী নজরুল ইসলামের কবিতা এছাড়াও বিভিন্ন যে বিদেশী লেখকরা রয়েছে তাদের যে বই সেই সমস্ত বই সাজানো থাকবে আমি একটার পর একটা বই পড়তে থাকবো এবং কোনো দিনই হয়তো ওই লাইব্রেরিতে বই পড়ে আমার কোনো দিন শেষ করতে পারবো না আমার কাছে লাইব্রেরি মনে স্বপ্ন তো আমি অনেক ধরনের লাইব্রেরিতে আজ পর্যন্ত গিয়েছি এবং সেই লাইব্রেরি থেকে আমি আমার বই নিয়েছি এবং সেই লাইব্রেরিতে বসে বই পড়েছি লাইব্রেরি আমার খুবই প্রিয় একটি জায়গা তো যদি কখনো সম্ভব হয় আমি আমার বাড়িতে একটা লাইব্রেরি তৈরি করার চেষ্টা করবো যেখানটাকে আমি যে লাইব্রেরিটাকে আমি আমার মনের মতো করে সাজাবো